অ্যাপ এমন একটা জিনিস যেখানে আমরা বিভিন্ন রকম জিনিস করতে পারি যেমন অ্যাপের মাধ্যমে আমরা খেলতে পারি গেম খেলতে পারি অ্যাপের মাধ্যমে আমরা ট্রেনের টিকিট বুক করতে পারি অ্যাপের মাধ্যমে আমরা ট্রেনের বাসের সময় দেখতে পারি অ্যাকের অ্যাপের মাধ্যমে আমরা একে অপরকে পেমেন্ট করতে পারি ব্যাঙ্ক পেমেন্ট যেটা হয় ওটা অ্যাপের মাধ্যমেও এখন করা যায় এবং এই অ্যাপে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি এখন অ্যাপের যুগ এখন ইন্টারনেটের দ্বারা মানুষ ফোনের ইন্টারনেটের দ্বারা অ্যাপ ডাউনলোড করে সেই অ্যাপ থেকে সব ধরনের কাজ করা যায় অ্যাপ থেকে আমরা অনলাইনে খাবার অর্ডার করতে পারি অ্যাপ থেকে আমরা অনলাইনে গাড়ি বুক করতে পারি অ্যাপ থেকে আমরা একে অপরকে টাকা দিতে পারি তারপরে এখন অ্যাপ যখন চালু হয়েছে তখন থেকে মানুষের কাজ অনেক সহজ হয়ে গিয়েছে মানুষকে আর লাইনে দাঁড়াতে হয় না টিকিটের জন্য অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যায় বাইরের টিকিটও অ্যাপের মাধ্যমে কাটা যায় প্লেনের টিকিটও অ্যাপের মাধ্যমে কাটা যায় তারপরে অ্যাপের মাধ্যমে এখন এত কিছু কাজ হচ্ছে যে মানুষ এখন অ্যাপের উপরেই নির্ভরশীল এবং আমি য অ্যাপ অনেক ধরনের ব্যবহার করি যেটা গান শোনার অ্যাপ ব্যবহার করি তারপরে গেম খেলার অ্যাপ ব্যবহার করি তারপরে আমি অনলাইন পেমেন্ট অ্যাপ ব্যবহার করি ব্যাঙ্কের অ্যাপ ব্যবহার করি তারপরে আমি ওলা উবের অ্যাপ ব্যবহার করি সুইগি অ ব্যবহার করি এবারে অ্যাপের মাধ্যমে মানুষ অনলাইনে কেনাকাটাও করতে পারছে ফ্লিপকার্ট অ্যামাজন মিশো এইগুলোতে জামাকাপড় থেকে শুরু করে সব ধরনের গ্রুমিং এর জিনিস সাজার জিনিস জামাকাপড় সব ধরনের জিনিস ওখানে থাকে এবং সেখান থেকে আমরা অর্ডার দিলেই আমাদের বাড়িতে খুব সহজেই চলে আসে ডেলিভারি বয় এসে খুব সহজেই দিয়ে যায় তাছাড়া আমাদের গ্রসারি যেগুলো আছে যেমন চাল ডাল নুন হলুদ যেগুলো আমাদের নরম্যালি সবার লাগে তাছাড়া সবজি টবজিও এখন দেখা যায় যে অ্যাপের মাধ্যমে বিক্রি হচ্ছে সুতরাং অ্যাপ এমন একটা জিনিস এখন মানুষের জীবনে এসে গিয়েছে যেটা তারা মানুষ এখন সব অ্যাপের দ্বারাই করা হচ্ছে সব কিছু কেনাকাটি সব বাড়িতে শুয়ে শুয়ে দেখে পছন্দ করে কিনে এগুলো অ্যাপের মাধ্যমেই হচ্ছে